ভারতে যে এস্থানগুলোতে আমি বাইক নিয়ে গিয়েছিলাম সেগুলি হল অযোধ্যা পাহাড় পুরুলিয়ার সূর্যমন্দির কোলকাতার দক্ষিণেশ্বর কালীঘাট মন্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল লাদাখ দার্জিলিং মায়াপুর ইস্কন মন্দির এবং শুশুনিয়া পাহাড় আর আমি যে জায়গাগুলোতে বাইক নিয়ে যেতে চাই সেগুলি হল গোয়া এবং আসাম ওই দূরের জায়গাটি আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে আর আমি কিছু জায়গা রেকমেন্ড করতে চাই সেগুলি হল দার্জিলিং এবং মায়াপুর ইস্কন মন্দির